গ্রামীণ এলাকার সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ ও প্রচারে ঐতিহ্যবাহী খেলাগুলি খেলাগুলি যেমন ক্রিকেট ফুটবল এটা বেশ ভূমিকা পালন করে থাকে যেমন খেলার সময় যে কোনো খেলার সময় তারা বাইরে থেকে যে সমস্ত দর্শক ও ক্রীড়া প্রতিযোগিতার টিমগুলি অংশগ্রহণ করতে আসে এবং যারা দর্শক হিসেবে খেলাগুলি উপভোগ দেখতে ও উপভোগ করতে আসে তাদের বিভিন্ন রকম সংরক্ষণ প্রচারের দিকে বলা হয় এবং এই খেলাগুলি দেখে অন্য জায়গায় খেলাগুলি কীভাবে প্রচার করতে হয় তারা শিখে যায় গ্রামীণ এলাকার লোকেরা এই সমস্ত প্রচারগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং প্রচারের মাধ্যমে এগুলি উপস্থাপন বা দেখিয়ে থাকেন